আমি মার্শাল আর্ট শেখাই না বর্তমানে পুরুলিয়াতে ধীরে ধীরে অনেকগুলি মার্শাল আর্টস প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে সেগুলি খুব উন্নত মানের না হলেও সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে লোকচাহিদার কারণে মার্শাল আর্টের অনেকগুলি ভাগ আছে যার মধ্যে কিছুগুলি হল তাইকন্ডো শিতোরিও ইত্যাদি